হ্যাঁ আমি নন্দিনীর মা বলছি আচ্ছা আপনি কি স্কুল থেকে ফোন করেছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সে তো নিশ্চয়ই বাট হয়েছেটা কি ওর মানে প্রাথমিক চিকিৎসা হিসাবে শুধু গ্যাসের ওষুধটাই আপনারা খাইয়েছেন হ্যাঁ একটু যদি একটু সম্ভব হয় তাহলে একটু ওআরএস গুলে ওকে দিয়ে দিন কারণ আমার আসতে আবার অন্ততপক্ষে দশ কুড়ি মিনিট তো লাগবেই কারণ এতটা রাস্তা যেতে হবে তো তার মধ্যে যদি আমার মনে হয় যে এই গরমে লু লেগে হয়তো বাচ্চাটার শরীর খারাপ হয়ে গেছে সকালে তো ওকে আমি পাউরুটি আর ডিমের টোস্ট খাইয়েই পাঠিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি ওখান থেকে স্কুল থেকে তাহলে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে তারপরেই বাড়ি ফিরবো হ্যাঁ আমি দশ মিনিটের মধ্যে আসছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ হ্যাঁ